স্থানীয় শিল্পীরা আমাদের স্থান ও আমাদের রাজ্য শিল্প সংস্কৃতিকে সামগ্রিকভাবে সংরক্ষণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তার কারণ হলো আমাদের যে পুজো আছে দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো সরস্বতী পুজো সেই সরস্বতী পুজোর দুর্গা পুজোর ঠাকুর এখনও তারা বানিয়ে চলছে আর তারা সেই ঠাকুর দেশ বিদেশে নানা প্রান্তে যাচ্ছে আর সেখান থেকে আমাদের শিল্পটাকে তারা বাঁচিয়ে রেখেছে আর সংস্কৃতিকেও তারা অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে আর আমাদের সংস্কৃতিকেও তারা বাঁচিয়ে রাখছে